পরিবারের মহিলারা আমাদেরকে মানে পুরুষদেরকে মাছ ধরতে সাহায্য করে এমনইভাবে মানে বলতে গেলে কেরকম আমরা ধরো মাছ ধরতে যাবো পুকুরে বা ঘেরে মাছ ধরতে প্রথম মহিলারা এটাই সাহায্য করে যে পুকুরে হয়তো কিছু গুঁড়ো বা মাছের কোনো খাদ্য ফেলে দিলে মাছগুলো খেতে আসবে সে সেই সময় মাছগুলো এক জায়গায় জড়ো হলে সেখানে আমরা মানে জাল ফেললে মাছটা ধরতে সুবিধা হবে কারণ পুকুরে অনেক গভীর থাকার কারণে মাছগুলো সব জায়গায় ছড়িয়ে থাকে যদি খাবার দেওয়া হয় মাছেদের তাহলে মাছগুলো এক জায়গায় হলে মহিলাদের সাহায্যে আমরা মাছটা ধরতে পাবো হ্যাঁ আর বলেছে যে মহিলাদের দ্বারা যে বিশেষ কাজগুলো করিয়ে নেয় সেগুলো হলো যে মহিলাদের দ্বারা রান্না বান্না শিশুদের সামলানো বা জামা প্যান্ট পরিষ্কার করানো বা তাদের দ্বারাই অনেক কিছু মানে উপার্জনের টাকা তাদের দ্বারাই এক জায়গা থাকে তারা মানে সংসারের মেন তারাই সব কিছু করতে পারে হ্যাঁ আর নারীদের সমুদ্রে যেতে দেওয়া হয় না মাছ ধরতে কারণ আমাদের এখানে তো অতটা মানে সমুদ্রে গেলে আমরা গ্রাম অঞ্চলের মানুষ আমরা মহিলাদের এর একা আমরা মহিলাদের জীবনে সমুদ্রেতে মাছ ধরতে যেতে দিতে পারি না একা কারণ গ্রাম অঞ্চলের মেয়েরা অতটা মানে ইয়ে হয় না ঠিক আছে তারা মাছ ধরতে সমুদ্রে যায় না তারা পুরুষরা তাদেরকে ছাড়ে না সম্মানের জন্যে এটাই হলো আমার মেন উদ্দেশ্য